বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যখন খেলা হয় ক্রিকেট বা ফুটবল তখন গ্রামীণ জনগণের বিভিন্ন জনে বিভিন্ন মতামত কেউ বলে যে খেলা দেখে তোরা এই খেলা নিয়ে তো এগিয়ে গেলে পারিস যেহেতু গ্রামের মানুষ সবাই অতটা বোঝে না কিন্তু কিছু ক্ষেত্রে মানুষজন বলে যে তোরা খেলা নিয়ে এগিয়ে চল এবং আরও অনেক তোরা সফলতা অর্জন করবি কিন্তু কিছু ক্ষেত্রে আবার কিছু মানুষ এরকমও থাকে যে তারা বলে যে হ্যাঁ খেলা নিয়ে খেললে কি এমন হবে কিছুই করতে পারবো না জীবন তো ওই করেই শেষ করে দিলো হেসে খেলে এভাবেও বলে তো বিভিন্ন জমে জনের মতামত বিভিন্ন রকম হয়ে থাকে এই খেলা নিয়ে